হ্যালো আপনি কি ল্যান্ডলর্ড বলছেন বলছি আমি না আপনার বাড়িটা দেখে এসছি আমার মোটামুটি পছন্দ হয়ে গেছে বাড়িটা তো কিরম কী ভাড়া আছে কিরম কী দা আমরা হাজব্যান্ড ওয়াইফ আর একটা ছোটো বাচ্চা নিয়ে থাকবো সার্ভিস করেন উনি ভাড়াটা কী আছে একটু বলবেন আচ্ছা বলছি দশ হাজার টাকা একটু কমানো যাবে না ওটা তাহলে খুব ভালো হতো আমার একটু প্রবলেম আছে এখন আচ্ছা আমি এগ্রিমেন্টটা করাতে চাই তাহলে কবে কীভাবে কোত করতে হবে একটু বলবেন কী কী ডকুমেন্টস লাগবে আমি এখন হালতু কসবায় থাকি হ্যাঁ এগারো মাস করেই তো প্রথমে হয় এমনি জলের কোনো অসুবিধা নেই তো ওখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ফোন করে সবটা জানি জানিয়ে জেনে নেবো পরে আবার কবে কী করতে হবে

ঠিক আছে রাখছি দিদি